সবার প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠি পাঁচটার সময় এবং তার সঙ্গে আমি আমার দিনের শুরু করি সবার প্রথমে আমি ব্রাশ করি ব্রাশ করে পর আমার ডেলি রুটিনের মধ্যে যে শিডিউল আছে তা দেখে দেখে আমি আমার দিনটি কাটাবার স্টার্ট করি প্রথমে আমি যাই মাঠে মাঠে গিয়ে ওখানে আমরা এক্সারসাইজ করি আমার বন্ধু বান্ধবেরদের সাথে পুরো দিনটিতে তো সকালের যে দেখাটা হয় তার মধ্যে আমরা ডিসকাস করি যে আজকের দিনটিতে আমরা নতুন কী শিখতে পাবো এবং নতুন কীভাবে করতে পারবো তার দরুন আমরা একটু ছোট্ট আলোচনা করি এবং তার সঙ্গে আমরা আমাদের দিনের সকালের দিনের এক্সারসাইজ শুরু করি তারপর এক্সারসাইজ হয়ে যাওয়ার পর আমরা আবার রিটার্ন বাড়ি আসি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু খাবার দাবার খাই খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আমি খাবার দাবার খাওয়ানো হয়ে যাওয়ার পর খাবার হয়ে যাওয়ার পর তারপর পড়াশোনার জন্য রেডি করি সবার প্রথমে আমি আমার বই বার করি এবং তার সঙ্গে বইয়ের যে পড়া আমার থাকে সেগুলো আমি পড়তে শুরু করি পড়া হয়ে যাওয়ার পর পড়া হয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করার পর আমি আবার চলে যাই আমার টিউশন পড়ানোর কাজে টিউশন পড়ানো হয়ে যায় টিউশন পড়া পড়ানোর পর চলে আসি বাড়িতে বাড়িতে এসে স্নান করি স্নান করার পর আবার আমার যে পড়া কাজ থাকে সেগুলোকে শুরু করি পড়া হয়ে যাওয়ার পর দুপুরে খাবার খাওয়া হয় খাবার খাওয়ার পর একটু রেস্ট করি রেস্ট করার পর চলে যাই আবার গ্রাউন্ডে গ্রাউন্ডে গিয়ে আমার বন্ধুদের সাথে খেলাধুলোয় মেতে থাকি এবং তারপর খেলা হয়ে যাওয়ার পর বিকেলে আবার চলে আসি বাড়ি বাড়িতে এসে পর হাত পা ধোয়া হয়ে যাওয়ার পর আবার চলে যাই টিউশন পড়ানোর জন্য টিউশন পড়ানো হয়ে যাওয়ার পর রিটার্ন বাড়িতে এসে কিছু খাবার খাই তারপর আবার পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে যাই এই জন্য আমরা আমার দিনটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করি যেন খুব একটা অসুবিধে না থাকে পরের দিনটিতে কাটাবার জন্য আর আমি আমার দিনের দিনের শেষে আমার যা রুটিন থাকে সেটিকে আমি দেখি এবং বোঝার চেষ্টা করি আজ আমি কীভাবে দিনটি কাটালাম এবং তার সঙ্গে আমার বন্ধুদেরকেও জানাই যে আমার আমার দিনগুলি এইভাবে কাটানো উচিত এবং হয়েছিলো তাই